হ্যালো ম্যাম হ্যাঁ আমি এরকম ভালোই চলছে হুম ভালো এই হচ্ছে

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে হ্যাঁ রাখো